আমি মনে করি রাসায়নিক কীটনাশক মাটি ধ্বংস করছে কারণ এতো পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে যে মাটি উর্বর হয়ে শস্যগুলিকে প্রচুর পরিমাণে খুব তাড়াতাড়ি বাড়িয়ে তুলছে যেটা আমাদের শরীরে প্রচুর ক্ষতি করছে এবং শস্যের উপরেও কীটনাশক প্রয়োগ করে আমাদেরকে প্রচুর শরীর অসুস্থ করে তুলছে আমি মনে করি যে ধরুন পেঁয়াজ বা শসা চাষ এগুলির সবজি মানুষ যেগুলো প্রতিনিয়ত ব্যবহার করে চলেছে এতে কীটনাশক প্রয়োগ করলে প্রচুর পরিমানে মানুষের ক্ষতি হয় এর থেকে যদি ঘরোয়া পদ্ধতিতে অল্প হারে লাগানো হয় যেমন হয়তো একটু উনানের পাঁশ দেওয়া হলো একটু নিজে যেয়ে সেগুলো পরিষ্কার করা হলো যদি বিষ প্রয়োগ না করে মাটির উপর বিষ প্রয়োগ না করে ঘাস না মারা হয় যদি নিজেরা একটু পরিশ্রম করে কাজটা করা হয় তাহলে সেগুলি খুব ভালো হয়